আমি যখন পড়াশোনা জীবনে ছিলাম কলেজে পড়তাম সেই সময় ট্রেন ধরার সময় কোনও সময় আমার দেরি হয়ে গেলে স্টেশনে পৌঁছানোর জন্য আমাকে ছুটতে হতো কিন্তু ছুটে কোনও কোনও সময় দেখতাম ট্রেন দেরি আছে ভাবতাম আমার ছোটাটা হয়তো ব্যর্থ হয়ে গেল কিন্তু না আমার ছোটাটা আমার শরীরের পক্ষে মনে হয় খুব উপকার ছুটে ছুটে আমি ভালো আছি এই ছোটাটার জন্য আমি আজও শরীরের মধ্যে অনেক সুস্থ বোধ করি আজ আমি খুব ভালো সুস্থ আছি মানে সেই ছোটা হাঁটা যেগুলো আমি রোজ প্রতিদিন সকালে হাঁটতে এবং বেরোই আগের মত হয়তো ছুটতে পারি না কিন্তু আমি এখন হাঁটি এবং আমি আগের চেয়ে বয়সের তুলনায় অনেক সুস্থ আছি আমার মনে প্রত্যেকেরই ছোটা দর